হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার কাছে সব রকম সবজি আছে সবজি আছে আলু পেঁয়াজ আছে সব রকমই সবজি আছে শাক সবজি আছে আর পটল কুমড়ো সব কিছুই আছে হ্যাঁ হ্যাঁ বেশি পাওয়া যাবে সব বেশি আছে হ্যাঁ আছে পনেরো কেজি আলুও হয়ে যাবে পনেরো টাকা করে কিলো আমি অন্য দেকানের থেকে কম করেই বলেছি তোমরা তো নাও আমি কি বেশি নেব হ্যাঁ ঠিক আছে তুমি এস আমি তখন একটু কমিয়ে দেব তুমি দেখ জিনিস দেখ কেমন আছে ঠিক আছে তখন কমিয়ে দেব কম করে লাগিয়ে দেব দু একটার হ্যাঁ আছে বাঁধাকপি কত বাঁধাকপি দশ টাকা কিলো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আছে ভালো টাটকা একদম বাঁধাকপি এসেছে গ্রাম থেকে একদম টাটকা হ্যাঁ একদম টাটকা ভালো কপি এসছে ঠিক আছে তোমাদের কি বেশি নোবো কম করেই বলছি ডিম হ্যাঁ ডিম আছে ডিম তো কিলো না ডিম তো পাতা ডিম পাতা হবে তোমার ডিম হ্যাঁ ডিম আছে বিম আছে ডিম আছে কুড়ি টাকা কিলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ডি পাঁচশো ঠিক আছে তাহলে আমি কি লিখে নেব জিনিসগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন ঠিক আছে পনেরো কেজি আলু ঠিক আছে দশ কেজি বাঁধাকপি বিম আরাইশো আরাইশো না পাঁচশো বললেন পাঁচশো আচ্ছা পাঁচশো হ্যাঁ পাঁচশো হ্যাঁ হ্যাঁ গাজর আছে গাজর কত গাজর এখন বেশি আছে একটু তিরিশ টাকা কিলো আছে হ্যাঁ হ্যাঁ লাগিয়ে দেব সব একসঙ্গে হওয়ার পর একটু কম ওটা সব ভালো জিনিস দেব তো তুমি দেখেই বুঝবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এক কেজি করে দেব এক কেজি গাজর আচ্ছা বিট বিট ঠিক আছে বিট পাঁচশো একদম একদম টাটকা

তোমরা তো নিয়ে যাও অনেক দিনের না টাটকা সে তো ভালো বুঝবে তাই না সে উৎসব হলে আমার তো একবার বিকবার নেই আমার কি একবার বিক্রি করবার আছে তোমাকে তো বারবার দেওয়ার আছে না সুতরাং ভালো জিনিস দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে ওটা তো আমি অন্য জায়গার থেকে আনিয়ে দেব সন্ধাসুটীটা ঠিক আছেও ওটা একটু রেট আছে ষাট টাকা কিলো আছে ওটা তো আমার নয় আমি অন্য জায়গার থেকে এনে তোমাকে ম্যানেজ করে দেব তোমাকে দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ আছে পেঁয়াজ কুড়ি হ্যাঁ ঠিক আছে ও কমের পেঁয়াজ ওটা ভালো হবে না ওটা তোমার ওই কাঁচা পেঁয়াজ না ওটা কাঁচা পেঁয়াজ হ্যাঁ ওটা কাঁচা পেঁয়াজ হ্যাঁ ওটা কাঁচা পেঁয়াজ তো বেশি পরিমানে লাগবে ঠিক আছে তুমি যখন অতো জিনিস নেবে তখন আমি ওইখানে একটু কমিয়ে দেব তখন তোমাকে তো ছাড়বার নেই না জিনিসটা দেওয়ার আছে আর দেখবে যেন আমারও হয় তোমারও হয় ঠিক আছে আদা আছে আদা ষাট টাকা কিলো হ্যাঁ ঠিক আছে পাঁচশো কিলো করে দেবো রসুন আছে রসুন পাঁচশো তোমার চল্লিশ টাকা পড়বে

ঠিক আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি দেখবো কতটা কম করা যায় হ্যাঁ মুলা মুলা নিতে পারেন বেগুন নিতে পারেন হ্যাঁ মুলা আছে বেগুন আছে তোমার কাঁচা লঙ্কা আছে টমেটো আছে বিলাতি আছে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে